হ্যাঁ আমি একজন আপনার ছাত্রী হতে চাই আপনি তো হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ বলছি আমি আপনার এতে ভর্তি হতে চাই আপনার জিমে আমি ভর্তি হতে চাই আপনি ভালো শিক্ষাদীক্ষা দেন এটা আমি শুনলাম আমি খবর পেয়ে আপনাকে সেই কারণে আপনার ফোন নাম্বার পেয়ে ফোন করছি তো আমি আমার সমস্যা বলছি আমার আমি খুব মোটা হয়ে যাচ্ছি পেটটা খুব মোটা হয়ে যাচ্ছে আর কিছু দিন আগে আমি একটা পড়ে গিয়েছিলাম বুঝেছেন কোমরে একটা চোট লেগেছে তো সেই কারণে আমাকে একজন বলল যে ওখানে জিম করুন জিমটা শিখুন তাহলে ওটা আপনার ঠিকঠাক হয়ে যাবে ফিটনেস হয়ে যাবে তো এটা কি হবে

ঠিক আছে এটা কি সপ্তাহে কদিন শেখানো হবে

হ্যাঁ সব দিনের জন্যই কি আচ্ছা আমি একটা আপনাকে রিকোয়েস্ট করছি ধরুন যেদিন আমার সকালে সময় হবে সেদিন সকালে যাব যেদিন বিকেলে সময় হবে বিকেলে যাব এটা কি করা যাবে আচ্ছা আর মান্থলি কী রকম ফিজ লাগবে একটু বলবেন

দেখুন আমার কাছে একটু একটু কনসিডার হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হুম ঠিক আছে ঠিক আছে আমি এটা চাই ঠিক আছে আমি তাহলে আমি কি কালকে যাব আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম হ্যাঁ হুম হ্যাঁ রাখুন হুম